হ্যালো হ্যাঁ আমি সোনামণি বলছি তুমি কি মনিকাদি কেমন আছো আচ্ছা আমি একটা জরুরী কথা নিয়ে এসছি তো বলছিলাম যে সামনে আমার বোনের বিয়ে একটা হ্যাঁ দশ তারিখে তো আজকে তো এক হ্যাঁ দশ তারিখে তো আজকে তো এক তারিখ তো বলছি আমাদের তো বিয়ের জন্য আর কি কিছু সেলাই করাবো হ্যাঁ তো শাড়ি বেনারসী তো কেনা হয়ে গেছে তো ব্লাউজ একটু সেলাই করাতাম আর একটা লেহেঙ্গা তো তুমি দশ দিনের মধ্যে হ্যাঁ হ্যাঁ তো ন দিনের ও তো একটু দেখো না যদি হয়ে যায় আচ্ছা দেখো আমরা তো বরাবর না ব্লাউজ তো দুটো আছে কেন কি একটা লেহেঙ্গার আর একটা বেনারসীর আর তুমি তো তুমি তো জানো আমরা তো বরাবরই তোমার কাছে সেলাই করাই আর অন্য টেলারগুলো না আমার একদম ভালো লাগে না আর তোমার তুমি যা করে দিয়েছো সবগুলোই আমার একদম ফিটিংস হয় আর সবগুলোই পরতে একদম আরাম হয়

আচ্ছা আমি তাহলে না আজকে একটা দাদাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে মাপটা মাপটাও পাঠিয়ে দিচ্ছি তুমি তাহলে ভালো করে দেখে নিয়ে তাড়াতাড়ি করে দিও তোমার যদি অন্য কাজ থাকে সেগুলো একটু ছেড়েও আমার কাজটা একটু আগে করে দাও না দেখো বিয়ে বলে কথা সে না হয় দিয়ে দেবো সেটা সেটা না হয় দিয়ে দেবো কিন্তু তুমি তো দশ দিন দশ দিনের ওই দশ তারিখের মধ্যে দিতে পারবে তো হ্যাঁ আজকের মধ্যেই চেষ্টা করছি আজকে বিকেলে যাওয়ার চেষ্টা করছি তাহলে ঠিক আছে দিদি রাখলাম তাহলে